আমাদের ভারতে অনেক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে যেমন কি জলবায়ু বেকারত্ব মুদ্রাস্ফিতী জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হল কার্বন ডাইঅক্সাইড যেটি গাড়ির থেকে নির্মিত হয় গাড়ির ধোঁয়া থেকে নির্মিত হয় এটি বাতাসে মিশে গিয়ে পরিবেশ দূষণ হয় এমনকি এমনকি বৃদ্ধি পেতে পারে কারণ মেরু অঞ্চলের বরফ এতে গলিয়ে দেয় আর এছাড়া জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে তত আমাদের বেকারত্ব ভাব বেড়ে যাচ্ছে আমাদের মুদ্রাস্ফিতীতে চাপ পড়ছে এর জন্য মানুষ এখন